প্রতিদিন আমরা কথোপকথন করার সময় বাংলা ভাষায় অনেক বাক্যাংশ বাগধারা এগুলো সাধারণভাবেই আমরা বলে ফেলি বা এগুলো সকলের জন্য সাধারণ একটি বিষয় আমরা অনেক সাধারণ বাক্যাংশ ব্যবহার করি যেমন সকালে আমরা ঘুম থেকে উঠেই সুপ্রভাত দুপুরের সময় শুভ দুপুর এবং রাত্রিতে ঘুমোনো ঘুমোতে যাওয়ার সময় আমরা শুভরাত্রি বলি কারো প্রতি কৃতজ্ঞতা স্বীকার করার জন্য আমরা তাকে ধন্যবাদ বলি কাউকে অভিনন্দন করার জন্য আমরা তাকে স্বাগতম বলি কারো সুস্থতা বা সে কেমন আছে তার জন্য বলি কেমন আছো কাউকে ক্ষমা চাওয়ার হলে আমরা বলি ক্ষমা করবেন এছাড়া বিভিন্ন বাগধারা আমরা ব্যবহার করি যেমন অন্ধের যষ্টি অক্কা পাতায় লেখা অকাল কুষ্মাণ্ড অকৃতজ্ঞ কুকুর অগ্নি স্নান অন্ধের হাতি দেখা অন্ধের যষ্টি অক্কা পাতায় লেখা ইত্যাদি ইত্যাদি এই ভাষাগুলো বাক্যাংশ বাগধারা এইগুলো সাধারণত আমরা প্রতিদিন সকলেই প্রায় ব্যবহার করে থাকি